আমি অ্যাকচুয়ালি নতুন সংবাদ বা ঘটনার কথা যেটা বলছ বা বলছেন যেটা আমার জীবনে আমার খুব ভালো লেগেছে সেটা আসল জিনিস হল এখন আমরা বেশিরভাগই দেখছি আগে মেয়েরা অনেক পিছিয়ে ছিল জীবনের অনেকটা পথ পিছিয়ে ছিল তারা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে শুধু ওই ধরুন ঘর সামলানো আর সেসব জিনিসকে নিয়ে তারা পুরানো দিনের জীবনযাপন যেমন হয় সেসব জায়গায় তারা বসবাস করত কিন্তু এখন মেয়েরা যেভাবে উন্নত সেটা সত্যি আমার মনকে অনুপ্রাণিত করেছে সেটা না বললেই বোধহয় খুব খারাপ হবে আমরা এখন দেখছি মেয়েরা এক জায়গা থেকে আর এক জায়গায় দুরত্বর উপর দুরত্ব ধরুন তিনশো কিলোমিটার ছশো কিলোমিটার দুরত্ব ব্যবহার করে তারা কাজ করছে তারা কাজটা আবার করছে মনোযোগ দিয়ে করছে মানুষের উপর মানুষকে বোঝাচ্ছে মানুষকে কাজ করার আগ্রহ দেখাচ্ছে এই জিনিস্টা আমাকে সত্যি খুব ভাল লেগেছে যে মানুষ মানুষ যে খেটে খাওয়া যায় কিছু খারাপ কাজ না করেও যে আগামীদিনের আরও কীভাবে ভালো কাজ করা যেতে পারে একটা মেয়ে তার সব কিছু ছেড়ে এসে সে একাই একটা দূরদূরান্ত থেকে আসছে কাজ করতে এই জিনিসটা আমার কাছে সত্যি একটা মানে কি বলবো বলার ভাষা নেই যে এটা আমার কাছে সত্যিই একটা অনুপ্রেরণা